আমাদের এলাকায় পরিবহন পদ্ধতিতে অনেক জিনিসই আছে যেগুলি উন্নত করা উচিত যেমন আমাদের এলাকায় হ্যাঁ অটো অফিস টাইমে আর অফিস থেকে ফেরার সময় খুব কম পরিমাণে থাকে তো যদি অটোর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তো অফিস টাইমে ঠিক টাইমে পৌঁছানো যেতে পারে আর বাসের ক্ষেত্রেও সেম সমস্যা অফিস টাইমে দশটা থেকে বারোটার মধ্যে বাসের সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া হয় তো তাহলে খুব সুবিধা হয় অফিসে যেতে আমাদের এখানে আর একটা যেটা প্রব্লেম আছে ট্রেন ট্রেন যদি ট্রেনে করে যাতায়াত করতে হয় তাহলে আমাদের আশেপাশে ট্রেনে ট্রেন নেই বললেই চলে এখান থেকে অটো করে বা বাসে করে বা মেট্রোতে করে আমাদের ট্রেন স্টেশনে যেতে হয় তারপরে সেখান থেকে ট্রেন ধরে যেত যাতায়াত করতে হয় ভিড়ের কথা বললে অফিস টাইমে তো প্রচুর ভিড় থাকে আর আমাদের এখানে একটা রুট না বেশিরভাগ রুটই অফিস টাইমে বাসের সংখ্যা এত কম থাকে যে বাসে প্রচুর ভিড় হয় এবং ভিড়ের জন্য যাতায়াত করতেও খুব প্রব্লেম হয় আর বাসগুলো অনেক পুরোনো দিনের তো সিট সিটগুলো খারাপ হয়ে যায় অপরিষ্কার বাস বাসের জানলা ভাঙা অনেক বাসের জানলা ভাঙা বন্ধ হয় না ঠিক করে তো এই সমস্যাগুলি আমাদেরকে প্রত্যেকদিন এই সমস্যাগুলির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় ভ্রমণের সমস্যা বলতে এই অফিস টাইমে ফেরার টাইমে যেটা আছে অফিসে যাওয়ার টাইমে যদি বাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের অফিস যাতায়াতের সুবিধা হয় আর ফেরার পথেও যদি এরকম ন ছটা থেকে নটার মধ্যে প্রচুর ভিড় হয় তো তো আর রাস্তাঘাটে এত ভিড় থাকে এত জ্যাম থাকে যার জন্য ফিরতেও প্রব্লেম হয় টাইম মতো ট্রেনের ট্রেনের ক্ষেত্রেও সেম জিনিস ট্রেনে তো ওঠাই যায় না এত ভিড় হয় তো এই জিনিসগুলো যদি একটু ঠিক করে দেওয়া হয় তাহলে আমাদের যাতায়াতের সমস্যাটা ঠিক হয়ে যেতে পারে